আধুনিক বিশ্বে বাংলা ভাষা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এখনকার যুগের মা বাবারা মনে করে থাকেন বাচ্চাদেরকে বা ছেলেমেয়েদেরকে ইংরেজি মাধ্যম থেকে পড়ালে ওরা একজন প্রতিষ্ঠিত হতে পারবেন ভালো মনের মানুষ হতে পারবে কিন্তু তা নয় এর ফলে ছেলেমেয়েদের নিজেদের মাতৃভাষা শেখা হচ্ছে না ওরা বাংলা ভাষাকে ঠিকঠাকভাবে গুরুত্ব দিতে পারছে না সেই সম্পর্কে কিছুই জানতে পারছে না এবং তারাও মনে করছে যে বাংলা ভাষা অতটা গুরুত্বপূর্ণ নয় ইংরেজি শিখলেই আমরা সব কিছু করতে পারবো এখনকার দিনের আশেপাশের মানুষদের এমনই চিন্তাভাবনা হওয়ার ফলে বাচ্চারা বিভিন্ন বাচ্চারা ক্ষতির দিকে এগোচ্ছে এবং আমাদের বাংলা ভাষা একটা খুব খারাপ অবস্থাতে গিয়ে পৌছাচ্ছে এমনই যদি বছরের পর বছর চলতে থাকে আমাদের বাংলা ভাষা একদিন লুপ্ত হয়ে যাবে এবং তখন আমাদের মাতৃভাষা সম্পর্কে ছেলেমেয়েদের জ্ঞান থাকবে না আমরা যদি এটাকে না গুরুত্ব দি তাহলে আমাদের ছেলেমেয়েরা বা পরবর্তী প্রজন্ম এটার গুরুত্ব বুঝতে পারবে না তাই আমরা মনে করি যে আমাদেরকেই এই বাংলা ভাষার জন্য কিছু একটা করতে হবে যেন পরবর্তীকালে মানুষ বা ছেলেমেয়েরা এই বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে বাংলা ভাষায় ভালো করে শিখতে পারে এবং সেটা নিয়ে এগোতেও পারে